হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি ফটো তুলি হ্যাঁ পুরোই একদম ফটো তোলা থেকে ফটো ইয়ে করা থেকে ক্যামেরা করা থেকে সমস্ত কিছুই আমি করি হুম পুরোটাই একদম পুরো আচ্ছা বলুন কবে কখন কোথায় যেতে হবে হ্যাঁ সে যেতে পারি কিন্তু যেহেতু আমাকে আমার এরিয়ার বাইরে আপনার দার্জিলিং মানে আমাকে তো আপনার সঙ্গে যেতে হবে দুচার দিনের ব্যাপার তাহলে আমাকে আমার ওইদিনের পেমেন্ট যদি বেশি করে করেন তাহলে আমি চলে যাব আপনাদের সঙ্গে কোনো অসুবিধা নেই আমার এমনিতে আমি এখানে ছবি তোলার পার ডে নিই হাজার টাকা কিন্তু সেখানে বাইরে গেলে এই রেটটা কিন্তু ডবল হয়ে যাবে হ্যাঁ সমস্ত কিছুই এইচ ডি না আপনি যদি এখন থেকে বলে রাখেন যে হ্যাঁ আপনাকে আমি নিয়ে যাব তাহলে আমি সেই ডেটটা ফাঁকা করে রাখব বা আমি না যেতে পারলেও আমার আরও কিছু কর্মচারী আছে তাদেরকে আপনি আমি পাঠিয়ে দেবো হ্যাঁ অগ্রিম বুকিং করতে হয় কেন না আমি তো বুঝতে পারবো না না অগ্রিম বুকিং করা থাকলে যে আপনি আবার পরে করবেন বা যাবেন হয়তো নাও যেতে পারেন এরকম অনেক কাস্টমার করে সেই জন্য আমাদেরকে অগ্রিম বুকিংটা করে দিতে হবে আমাকে এখন আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স দেবেন

হ্যাঁ এটাতে আমার ফোন পে গুগল পে সবই আছে আপনি আমার এই নাম্বারেই পাঠিয়ে দেবেন না না ঠিক আছে সেটা বুঝতে পারছি আপনি পাঠিয়ে দিন আমি আপনার নামটা একটু বলবেন আমি নামটা লিখে রাখব আর ডেটটা একটু বলে দিন তাহলে আমি ডেটটা লিখে রাখলে আমার সুবিধা হবে আচ্ছা আচ্ছা আর ডেটটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি লিখে রাখছি আমার সাথে না আপনাদের একজনই যাবে হয় আমি নয় আমার যে কোনো এক কর্মচারী যাবে দুজন মিলে যাব না আচ্ছা ঠিক আছে সেটা এবারে আপনি ওখানে যাওয়ার পর যা ছবি তুলবেন সেই অনুযায়ী আমি পয়সা নেব কিন্তু আমার থাকার জন্য ওই যে বললাম যেটা সেটা নেব আলাদা করে হুম ঠিক আছে ঠিক আছে হুম হুম